পশ্চিম বর্ধমান জেলার প্রধান শিল্প এবং অর্থনৈতিক চালকগুলি হলো এখানকার কয়লা খনি এবং কৃষিকাজ এই জেলায় যে কারখানা এবং সংস্থাগুলি রয়েছে সেগুলি হল কয়লা খনি কারখানা এবং রয়েছে পর্যটক কেন্দ্র পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা বা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ভারতের একটি ইলেকট্রিক লোকোমোটিভ নির্মাণ নির্মাণ কারখানা এটি বিশ্বের বৃহত্তম লোকোমোটিভ উৎপাদক কারখানাগুলির অন্যতম উনিশশো সাতচল্লিশ সালে স্থাপিত এই কারখানাটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত